শিশুদের ও উপর প্রযুক্তি ক্ষতিকারক প্রভাব কী এই যে লকডাউনে শিশুদের পড়াশোনার জন্যে যে ফোনটা দেওয়া হয়েছিলো তার জন্যে তাদের ভীষণ ক্ষতি হয়ে গেছে মানে তারা তার লকডাউনের পর থেকে তারা মানে ফোন ছাড়া চলতেই পারে না এমন একটা ব্যাপার যারা মানে ফোন মানে খেতে গেলে ফোন লাগে তাদের মানে ফোন না দিলে একটা বাড়ির ফ্যামিলির প্রবলেম তো প্রচুর প্রবলেম ফোন ছাড়া তারা মানে চলতেই পারে না এমন একটা ব্যাপার যারা শিশুরা শিশুদের শিশুদের ক্ষেত্রে তাদের খাওয়াতে গেলে তাদের ফোন ফোন না হলে তারা খেতেই পারে না ফোন না দিলে তারা খাবেই না তো এই তো তাদের ঘুম পাড়াতে গেলেও মানে ঘুমাতে গেলেও তাদের ফোন দরকার মানে ফোন না হলে তারা ঘুমাতে পারবে না এমন একটা ব্যাপার তো শিশুদের উপর এর এটা একটা ভীষণ ক্ষতিকারক প্রভাব যে যার জন্যে তারা ভীষণ মানে শিশুদের জন্ম হওয়ার পর থেকে ফোনের প্রতি একটা অ্যাট্রাক্ট হয়ে গেছে যেন ফোন ছাড়া তারা চলতেই পারবে না এরকম একটা ব্যাপার তো এই জন্যে শিশুদের ভীষণ পরিমাণে তাদের ক্ষতি হচ্ছে তারা ফোনের প্রতি এতো অ্যাট্রাক্টস হয়ে গেছে তারা বাইরের দিকে তাদের কোনো খেয়ালই নেই তারা মানে সারাক্ষণ ফোনের মধ্যেই থাকে তো পড়াশুনো পড়াশুনো করতে গেলেও তাদের ফোনের প্রয়োজননে যে ফোনটা তাদের এমন একটা ওর সাথেই ফেলে দিয়েছে ও শিশুরা ফোনের প্রতি এতটাই মনোযোগী যে তারা ভাত খাওয়াতে কী খাওয়াচ্ছছে কী খাওয়াচ্ছছে দাদাই কোনো কিছুই তাদের মাথার মধ্যেই তারা ফোন দেখছে এটাই হচ্ছে তাদের বড়ো সমস্যা মানে তারা ফোন ছাড়া কিছুই খেতে চায় না এমন একটা ব্যাপার ফোন ছাড়া তারা ঘুমাতে চায় না শিশুদের উপর এই প্রযুক্তিটা ভীষণ ক্ষতিকারক প্রভাব ফেলেছে তো এই লকডাউনের পর থেকে শিশুরা বা সবাই বেশিরভাগ ক্ষতি হয়েছে এই লকডাউনের পর থেকে লকডাউনের সময় বাচ্চাদেরকে ফোনটা দিয়ে